পশ্চিমবঙ্গের ব্যবসা আইন সুবিধাগুলো হচ্ছে দেখুন বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু আইন থাকে এতটা হয়তো জানা নেই আমার তবে ট্রেড লাইসেন্স নিতে হয় হ্যাঁ এগুলো সামান্য করতে হয় হ্যাঁ যেগুলো সামান্য ছোট ব্যবসার ক্ষেত্রে করাতেও প্রয়োজন পড়ে সেরকমভাবে এই জিনিসগুলো তো ধরুন নিতে হয় করতে হয়